আমি পনের দিন আগে রিয়েল রিয়েল মি টেন মডেলের একটা ফোন কিনেছিলাম ফ্লিপকার্ট অনলাইন শপিং অ্যাপ থেকে এই ফোন টি যেটা দেখাচ্ছিল কোম্পানি যে ব্যাটারি সার্ভিস খুবই ভালো বা এই ফোন টার ডিসপ্লে খুব ভালো কিন্তু আমি কোনোটাই সঠিক পাচ্ছি না এর ব্যাটারি সার্ভিস ও খুব ভালো নয় আর এর ডিসপ্লের ডিসপ্লে টাও খুব ভালো নয় এবং ফোনটা খুব আস্তে চলে স্লো চলে আর ফোনটা কথা বলতে বলতে অনেক গরম হয়ে যায় এটাই ফোনটার অনেক অসুবিধা হয় এই ফোনটা আমার মনে হয় যে ভালো নয়